বর্তমানে ভারতের চাকরির বাজারে কিছুই নেই এবং কয়েকটি চা পরীক্ষার চাকরির পরীক্ষার জন্য আমাদেরকে নানারকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় কম্পিটিটিভ পরীক্ষায় বসতে হয় নানারকম কোচিং সেন্টারে ভর্তি হতে হয় কারণ বর্তমান সমাজে চাকরির কোনো বন্দোবস্ত নেই আর প্রত্যেকটি ছাত্র ছাত্রীরা স্টুডিয়াস তারা প্রত্যেক প্রত্যেক ক্ষেত্রেই নানারকম পরীক্ষার সম্মুখীন হতে হয় বর্তমানে চাকরির জন্য আমাদেরকে কোচিং সেন্টার নিতে হয় নানারকম পরীক্ষায় বসতে হয় এবং পরীক্ষায় বসলেও সে কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে চাকরি চ্যালেঞ্জের মুখে তাই চাকরি পাওয়া অনেক কষ্টের ব্যাপার হয় সেই সুযোগগুলি আমরা নিতে পারি কোনো কোচিংয়ে ভর্তি হওয়া কিংবা কোনো কোর্সে ভর্তি হওয়া এই নানারকম সুযোগ সুবিধা আমরা বর্তমান যুগে নিতে পারি চাকরির প্রস্তুতির জন্য কিন্তু সেগুলি বর্তমান বাজারে চাকরির কোনো মূল মানে কোনো দিক থেকেই কোনো চাকরির কোনো চেষ্টা করা যায় না কারণ চাকরির জন্য মানুষের মানুষের কোনো ব্যতিব্যস্ততার শেষ নেই তাই চাকরির দিক থেকে কোনো চাকরি বাকরি কিছু নেই